হ্যালো হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে হুম হুম হুম

স্যার আমরা তো পঁচিশে ডিসেম্বরই যাচ্ছি তো হ্যাঁ তো সেদিন হয়তো রাস্তাঘাটে একটুখানি দেরি হলেও হতে পারে তো তাদের অভিভাবক কি কাউকে অ্যালাও করা যেতে পারে কি এই এতে ট্যুরে ছাত্রছাত্রীদের ঠিক আছে স্যার আমি হ্যাঁ ঠিক আছে স্যার একই রায় আমাদের তো রায় একই ঠিক আছে আমি পালবাবু আর সৌরেসবাবুকে বলে দিচ্ছি বাকি পুরো ক্লাসে সবাইকে জানিয়ে কতজন যাবে কতজন যেতে ইচ্ছুক তারা কোথায় মিট করবে কোথায় কখন গাড়ি উঠবে বা কখন তাদের আমরা ড্রপ করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম স্যার আমার আমার মাথায় একটা চিন্তা এসছে যে আমরা যখনই টাকা কালেক্ট করছি সংগ্রহ করব সবার থেকে আমরা তখনই তার পাশে কে নিরামিষ খাবে না আমিষ খাবে সেটা কলাম একটা বানিয়ে সেটাতে টিক দিয়ে নিতেই পারি তাহলে আমাদেরও হিসাব করতে সুবিধা হবে যে আমরা মোটামোটি কতটা আন্দাজে কতটা পরিমাণ কি নেব ঠিক আছে ঠিক আছে স্যার আর স্যার পথে আমরা যেখানে যেখানে দাঁড়াবো কারণ এটা তো বেশ লম্বা একটা পথ তো সেখানে সেখানে দাঁড়িয়ে তো সেখানে কি ছাত্রদের হাতে কিছু জলখাবার বা কিছু টিফিন কি দেওয়া যেতে পারে

আচ্ছা যেহেতু দীঘা তো আমরা কি এটা কি অ্যালাও করতে পারি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের নিজেদের গলায় নিজেদের আই কার্ড সমেত রেখে দিক যাতে আমাদের চিনতে বা আইডেন্টিফাই করতে সুবিধা হয় ঠিক আছে ঠিক আছে স্যার আমি সবাইকে ইনফর্ম করে দিচ্ছি একটা নোটিশ করে সবাইকে টাঙ্গিয়ে দিচ্ছি সবাইকে যাতে সবাই পেয়ে যায় ঠিক আছে স্যার ওকে